আমার কাছে যে জিনিসটা রয়েছে ফোন ফোন যেমন একদিকে ভালো একদিকে সেরকম খারাপ কিছু দিকও আছে ফোন যেটা ভালো যেরকম কাজ করে সেরকম খারাপও কিছু কিছু কাজগুলো আছে তো ফোন দেখার ফলে এখন তো মানুষ এতটাই ফোনে ব্যস্ত হয়ে যাচ্ছে যে কোনো আনন্দ কিছু অনুষ্ঠান মেলা পার্বণ যেমন বাচ্চাদের ক্ষেত্রে বলি ওরা খেলাধুলা ভুলে সব ফোন নিয়ে বসে থাকে যেটা খেলাধুলা ভুলেই যাচ্ছে এখন এক অর্থে মানে সবাই একটা যে বন্ধুদের সঙ্গে সবাই বসে একটা কথা বলা একটা গল্পগুজব সেগুলোও পর্যন্ত বন্ধ হয়ে গেছে ফোন নিয়ে বাচ্চারা বেশি ফোনে টাইম দিচ্ছে বড়োদের ক্ষেত্রেও সারাদিন ফোন দেখার ফলে চোখের উপর অনেক প্রেসার পড়ছে চোখের ওপর প্রেসার পড়ার জন্য অনেকের চোখের অসুবিধা দেখা দিচ্ছে চোখের প্রবলেম হচ্ছে আর ফোন ফোন নিয়ে সারাদিন মানুষ ব্যস্ত এতটাই হয়ে পড়েছে যে কেউ কাউকে কেউ কারোর সঙ্গে একটু গল্প করা কেউ কারোর সঙ্গে একটু কম ভালোভাবে ভালোমন্দ কথা বলার মতো কারোর এখন সময় সেরকমভাবে মানে কেউ কাউকে দিতে পারে না ফোনেই ওরা ফোনেই বেশিরভাগ সময়টা চলে যায়